হ্যালো কী রে কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস হুম তো বল হুম সামনে গাজন ভাবছি তো ভোক্তা হবি না কি তুই তো মানসিক ছিল জোড়া মানসিক এবারে দাদা যদি থাকে তাহলে থাকব না নইলেও নইলেও নইলেও তোরা যদি থাকবি বলিস বা তুই যদি থাকবি তাহলে থাকব যদি যদি না থাকবি বলিস তাহলেও কী প্রোগ্রাম করবি বল হ্যাঁ প্রতিদিন গাজনে তিন চারটে দিন যাবি না না থাকব বলেই তো এসেছি গাজনটা কাটিয়ে যাব আবার কী আছে না ভোগ থাকলে তো জানাবই তার সঙ্গে বলছি এ প্রতিদিন গাজন চলার চারটে দিন গাজন চলাকালীন চারটে দিন সন্ন্যাসীদের আড্ডা মারব থাকব মন্দিরে থাকব কোথাও যাব না ওই আর কি সাতটা আটটার দিক করে যাব আর রাত গাজন দিনে কিন্তু সারা রাত থাকব কী বলিস ওটাই বলছি সেরকম বাড়ির সবাইকে বলবি যে বন্ধুদের সঙ্গে সারা দিন সারা রাত থাকব হুম সেটাই বলছি বাড়ির লোককে বাড়ির লোক কিছু বলবেও না জানবে যে চারটে দিন পাঁচটা দিনের জন্য এসেছে ছুটিতে কিছু বলবেও না ভোগ থাকলে ভোগ অবশ্যই ঠাকুরের কাজ ভোগ মজা তো করবই বাকি বাকি পাড়াতে বন্ধুদেরকেও বলব সবাইকে যে সবাই মিলে একসঙ্গে থাকব আমরা একটা গ্রুপ করে থাকব মন্দিরে কী আছে হ্যাঁ তাহলে সবাই মিলে একটা থাকলেও বাড়ি থেকেও কিছু বলবে না তাহলে থাকতে বলবে ভোগ থাকাটাও খারাপ কিছু নয় বল না ঠাকুরের কাজ তো ফুল ঠাকুরের ফুল ঠিক হয়ে যাবে সে বিকেলের দিকে এদিক এইদিক সেইদিক করে বেরোলে রাস্তাঘাটের দিকে তখন তুলে নেব আর ভোগ থাকাকালীন কেউ বারণও করবে না সবাই দু একটা করে ফুল দেবে আচ্ছা ঠিক আছে নে হুম